আমি সবচেয়ে বেশি ছবি আঁকতে পছন্দ করি প্রকৃতি আমি মনে করি প্রকৃতি যে সৌন্দর্য তা সব কিছুকে ছুঁয়ে গেছে কারণ এক একটি পর্বতের ওপর দিকে যখন ঝর্ণা নেমে আসে তার যেই সৌন্দর্যটা আমরা আঁকায় ফুটিয়ে তুলি অসাধারণ লাগে তারপর কোনো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যে গাছের সারিগুলো দেখতে পাওয়া যায় তাতে অসাধারণ একটা সুন্দর্যের রূপ আছে যে প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো মানুষে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সৌন্দর্য থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি যে সুন্দর একটা রূপ ফুটিয়ে তুলেছে যা মানুষের মধ্যে থেকে অনেক আলাদা প্রকৃতির কোনো জিনিসকে যখন আঁকি যখন ফুটে ওঠে ছবির মাধ্যমে তা অসাধারণ দেখতে লাগে তাই আমি প্রকৃতিরই সবথেকে বেশি আমি ছবি এঁকে থাকি যা আমার সব থেকে মন ছুঁয়ে যায় মানুষের ছবি আঁকার থেকেই